আমার রান্না করতে খুব ভালো লাগে আমি রান্না রেসিপি প্রতিদিন দেখি টিভিতে দেখি ইউটিউবে দেখি হটাৎ একদিন দেখলাম টিভিতে একটা রান্নার রেসিপি দেখাচ্ছে মাংস কষা মাংস কষা আমি একদিন বাড়িতে বানালাম একটু অন্যরকমভাবে একটু পেঁয়াজ দিলাম একটু টমেটো সস দিলাম একটু হালকা করে লংকা গুঁড়ো দিলাম তারপরে একটু টমেটো কুচিয়ে দিলাম রান্নাও করলাম সবাই খেয়ে বলল না খুব সুন্দর হয়েছে